আমার প্রিয় অভিনেতা বলতে উত্তম কুমার উত্তম কুমারের যে অভিনয় দক্ষতা আমি অন্তত আর কারোর মধ্যে পাই না সেরকম যে কোনো সিনেমাতে গল্প নাইও থাকে শুধুমাত্র অভিনয়ের দ্বারাই সিনেমা চালিয়ে নেওয়া যায় সেটা একমাত্র তিনিই পারেন যার ফলে তার অভিনয় দেখার জন্যেই সিনেমাতে সিনেমা দেখা শুধুমাত্র অভিনয় দক্ষতা এত বেশি যে যে কোনো ডায়লগ বলার ধরন কোনো গানে লিপ দেওয়া কোনো যে কোনো চরিত্রে মানিয়ে নেওয়া একমাত্র উনাকে দেখেছি উনি সেই জায়গাটা খুব ভালো মেক আপ করে আর উনার যে কোনো সিনেমা যে কোনো সিনেমা যদি দেখা যায় আমি দেখেছি উনার যে অভিনয় দক্ষতা এত বেশি যার ফলে সিনেমা এতটুকুও যে খারাপ লাগার বিষয় সেটা আসে না মানে এত ভালো অভিনয় করতে পারেন তিনি এবং তার পাশাপাশি যদি অভিনেত্রী হিসেবে আমি বলি সুচিত্রা সেন সুচিত্রা সেনও এমন একজন অভিনেত্রী যিনি যার চোখ মুখ মানে এমনভাবে ভাবভঙ্গি থাকে যে অভিনয়টা করতে হয় কীভাবে করতে হয় একমাত্র তাকে দেখেই শেখা যায় অভিনয় যে কোনো সিনেমায় তিনিও এইভাবে এমন অভিনয় করতে পারেন যেটা সত্যিই মানে কথা না বললেও যেন বুঝে নেওয়া যায় যে তিনি কী বলতে চাইছেন এই অভিনেতা অভিনেত্রী এই দুজন তাদের অনেক দারুণ দারুণ সিনেমা আছে এবং সব কটাই সুপারহিট যেরকম গান তার পরে যেরকম ডায়লগ ছিল গল্পও সেরকম থাকে আর গানগুলো সে সময় হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে যেভাবে গান গেয়ে গিয়েছেন এই সিনেমাগুলো এইভাবে ভীষণভাবে জনপ্রিয় হয়ে গিয়েছিল